ভারতবর্ষ এমন একটি দেশ যেটি আমাদের মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশ ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর অন্তর্গত হওয়ার কারণে এখানের জলবায়ু কখনই স্থির না মৌসুমী জলবায়ুর খামখেয়ালীপনার জন্য ভারতবর্ষের জলবায়ু সব সময় সব জায়গায় সমান থাকে না কোথাও বা বর্ষা কোথাও বা খরা কোথাও বা বন্যা হয়ে যায় মৌসুমী জলবায়ুর খামখেয়ালীপনার জন্য এইটি চক্রাকারে সব সময় পরিবর্তিত হতেই থাকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জলবায়ু হয়ে থাকে যেমন পাহাড়ি এলাকায় বেশি ঠান্ডা হয়ে থাকে যে সাধারণভাবেই হয়ে থাকে তাছাড়া আমাদের গ্রাম্য এলাকায় যে সমস্ত পাথুরে এলাকাগুলি রয়েছে এখানে গরম বেশি পড়ে থাকে তাই ভারতবর্ষের বিভিন্ন গ্রামে বিভিন্নরকম বা বিভিন্ন অঞ্চলে বিভিন্নরকম জলবায়ু আবহাওয়া আমরা দেখতে পাই